স্ট্যাম্প বা পুরনো পয়সা শিলা এই সমস্ত সংগ্রহ করা আমার একটা বিশেষ একটা ইয়ে ছিলো ছোটবেলা থেকেই খুব অভ্যেস ছিলো এবং ভালোও বাসতাম তবে আমি কখনো কোনো ক্লাব বা সংস্থায় যোগ দিইনি